হ্যালো হ্যাঁ আপনি আপনি কি হ্যাঁ ছাত্র প্রভাষ কুন্ডু বলছেন হ্যাঁ আপনি ওই সব ব্যাপারেই বলি তবে স্কুল প্রশাসন থেকে বলছিলাম আর কি তো আপনি এখন কোন ক্লাসেতে পড়ছেন যদি একটু বলতেন ও আপনি সাইন্স নিয়ে পড়ছেন তো আর্টস না কমার্স

দেখুন যেহেতু বিজ্ঞান বিভাগে পড়ছেন সেই চারটে আপনার কাছে অনেকগুলোই রাস্তা রয়েছে আপনি চাইলে ডাক্তারি পড়তে পারেন ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন এছাড়া এখন যেটা সকলেই পড়ছে নার্সিং পড়তে পারেন আরও রয়েচে কোনো সাবজেক্টে অনার্স করতে পারেন তো আপনার কাছাকাছি যদি কোনো ভালো কলেজ থাকে সেই ক্ষেত্রে আপনি যদি কোনো অনার্স করেন সেই ক্ষেত্রে আপনার সুবিধা হবে বা অত্যন্ত কিছু যদি পড়তে চান সেই ক্ষেত্রে নার্সিং পড়তে পারেন হ্যাঁ বলুন হ্যাঁ সেই চারটে যদি জয়েন্ট এন্ট্রান্সের এক্সাম নেয় সেক্ষেত্রে যদি আপনার পরীক্ষাতে লেগে যায় আপনার কলেজেতে যে ফিস সেটাও অনেকটাই কম লাগবে এবং যদি আপনি ভালো র্যাঙ্ক করতে পারেন তাহলে আপনি সরকারিতেও পেয়ে যেতে পারেন হ্যাঁ সেই ক্ষেত্রে শুধু হোস্টেল ফিস লাগবে যদি আপনি সরকারিতে পেয়ে যান তারপর ওটার থেকে বেরোবার পর একদম সরাসরি সরকারি চাকরি পাবেন হ্যাঁ মেডিকালে হতে পারে পড়তে চাইলে আপনি নিট এক্সাম বা যে নিট পরীক্ষা হয় না ওটা দিতে পারেন ওর ফলে আপনি যদি ওখানটায় ভালোভাবে র্যাঙ্ক করতে পারেন এই ক্ষেত্রে আপনি ডাক্তারি পড়ার সুযোগ পেতে পারেন ভালো কলেজে কম টাকাতে এছাড়া নার্সিংয়েতেও যেতে পারেন বি ফার্মেতেও যেতে পারেন হ্যাঁ আপনার এবার দেখুন যেরকম টাকা রয়েছে সেই অনুযায়ী আপনি ভাববেন আর কি ঠিক আছে হ্যাঁ